ঘোড়ার পিঠে চড়ার জন্য বা ঘোড়া আরোহীদের জন্য আমার কিছু পরামর্শ আছে প্রথম কথা ঘোড়ার পিঠে চলার জন্য আপনি হেলমেট এবং জুতো অবশ্যই পরবেন ঘোড়ার পিছনে মানে লেজের দিকে দাঁড়িয়ে কোনো কথাবার্তা বা জোরে কথা বলবেন না তাতেই ঘোড়াদের অসুবিধা হয় এবং তারা রেগে যায় ঘোড়ার পিঠে চড়ে হঠাৎ করে নড়ে চড়ে বসবেন না একটু শান্ত ভাবে বসার চেষ্টা করবেন না হলে ঘোরা আপনাকে ফেলে দিতেও পারে